কিছু স্থানীয় বা মিডিয়া আউটলেট বা তথ্যের উৎস এখানে রয়েছে উত্তর চব্বিশ পরগনাতে রয়েছে যেমন এখানে এ কোনো কিছু হলে যেমন বাঘ বেরিয়েছে যদি চিড়িয়াখানা থেকে বাঘ জঙ্গলে বেরিয়ে পড়ে সেক্ষেত্রে মিডিয়া সাথে সাথে এসে হাজির হয়ে যায় সেটা আউটলেট করে সেটা তো সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য সোশ্যাল মিডিয়াতে বা টি ভির খবরের চ্যানেলে দেখানোর জন্য তো আমার মনে হয় এক্ষেত্রে এ অনেক অনেক খবর রয়েছে যেই খবরগুলো ও মানুষের দেখা দরকার আর ইন্টারনেটে বা টি ভিতে খবরে দেখা দরকার কিন্তু সেই খবরগুলো মিডিয়া ছাপায় না সব সময় ভালো খবরটা দেখা গেলেও অনেক তার ভিতরে খারাপ খবর রয়েছে যেগুলো দেখানো হয় না আমি চাই যে সেই খবরগুলো দেখানো হোক এই আউটলেটগুলির উৎস অনেক সম্প্রদায়কে অবহিত এবং সংযুক্ত রাখে হ্যাঁ যেগুলো ভালো খবর দেওয়া হয় সেগুলো থেকে আরও মানুষ উপকৃত হওয়ার জন্য তারা সংযুক্ত থাকে এই আউটলেটের খবরের মাধ্যমে এখানের অনেক স্থানীয় সংবাদপত্র রয়েছে যারা যাদেরকে খবর দেওয়ার সাথে সাথে চলে আসে কিন্তু আমার মনে হয় যে সব খবরই যেন সমান ভাবে ছাপানো হয় এখানে সামনাসামনি রয়েছে যাদেরকে খবর দিলে তারা চলে আসে খবর সম্পর্কে আমি তথ্য পাই যেমন আমার সোশ্যাল মিডিয়াতে অনেক ফলো রয়েছে এ যেগুলোর থেকে এ যেগুলো থেকে যে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু খবর সোশ্যাল মিডিয়ায় ছাড়লে সাথে সাথে আমার কাছে নোটিফিকেশন আসে এবং সেটা থেকে আমি অনেক তথ্য পেয়ে থাকি আমার যারা এমন কিছু রয়েছে যা মিডিয়াতে বেশি মনোযোগ প্রয়োজন হয় আর হ্যাঁ আমার জেলার আর এমন কিছু আছে যেমন আমাদের এখানে বাঘ বেশিরভাগ সময়টা আমাদের এখানে বাঘ বেরোয় ওই যখন চিড়িয়াখানার ভিতর খাঁচার ভিতর থেকে যখন বাঘ বাইরে বেরিয়ে আসে তখন সেই খবরটা অনেক রকম মনোযোগ দিয়ে মানুষ শোনে এবং দেখে এই তথ্যের উৎস উৎস আমার খুবই ভালো লাগে তো দৈনিক দৈনিক সংবাদ হ্যাঁ আমরা প্রতিদিনের খবর প্রতিদিন হচ্ছে খবরের মিডিয়ার মাধ্যমে দেখতে পাই আর কোথায় কী হচ্ছে সেটা মিডিয়া আমাদের সামনে হয়তো সবটা তুলে ধরতে পারে না কিন্তু যতটা তুলে ধরে ততটা আমরা দেখতে শুনতে পাই এবং আমি চাই যে যেই খবরটা তুলে ধরা হচ্ছে না সেটাও তুলে ধরানো হোক ও সব খবরই আমরা যেমন মিডিয়ার মাধ্যমে পেয়ে থাকি খবরের মাধ্যমে বা সংবাদপত্রের মাধ্যমে অনেক মানুষ রয়েছে যাদের এর সকালবেলা চা চা খেতে খেতে সংবাদপত্র খবরের কাগজ পড়া তাদের অভ্যাসে পরিণত হয়েছে তো এরকম আগেকার মানুষরা রয়েছে তো তাদের কাছ থেকেও খবর শুনতে খুব ভালো লাগে